ভালো জাতের পশু পেতে গেলে সবার আগে সেই পশুটিকে একটা উন্নত মান জাতের সঙ্গে মিলন করাতে হবে এবং তার পেটে বাচ্চা থাকা অবস্থাতে সুন্দর সুন্দর ভালো ভালো প্রোটিন জাতীয় ঘাস পাতালতা নানা ধরনের খাবার প্রচুর প্রচুর পরিমাণে তাকে খাওয়াতে হবে তারপরে তাকে স্নান করানো টাইম মতো খাওয়ানো টাইম টাইম মতো তাকে ভালো জায়গাতে রাখা এটা করতে হবে এবং তাকে প্রচুর পরিমাণে খাওয়াতে হবে সেই ছাগল কিংবা গরু যেই পশু হোক সেই পশুটাকে অনেক আদর যত্ন করে তাকে প্রচুর খাবার দাবার দিয়ে ভালোভাবে রাখতে হবে তার কোনো শরীর খারাপ হচ্ছে কি না তার গায়ে কিছু বার হচ্ছে কি না তার কোনো ধরনের আঘাত পেয়েছে কি না সব দিকে খেয়াল রাখতে হবে এবং সেই পশুটাকে অন্য কোনো পশু যেন আঘাত না করতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে এবং একটা শিশু বাচ্চা পশু জন্ম নিলে ছোটবেলা থেকে তাকে মায়ের দুধ পান করাতে হবে তাছাড়াও অন্য প্রোটিন জাতীয় এক্সট্রা খাবারও তাকে দিতে হবে এবং ছোট ছোট কচি কচি ঘাস পাতালতাও তাকে খাওয়াতে হবে স্নান করাতে হবে এবং তাকে সুস্থভাবে একটা জীবন দান করতে হবে সুন্দর ভালো ভালো ঘাস পাতালতা খাইয়ে তাকে ভালো করে বড় করতে হবে আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে ট্রিটমেন্টও করাতে হবে এভাবে একটা ছোট সুন্দর পশুকে ভালোভাবে যত্ন করে নিলে সেই পশুটা ভালো জাতের তৈরি হবে